হ্যালো হ্যালো হুম আচ্ছা ওটা আমরা তো করে থাকি ওটা তো আমরা করে থাকি কোথায় কী ফেসিলিটি আছে একটু জানা আছে কি হুম হুম হুম হুম

উৎবের দিন ছ ঘন্টা কাজ আর হাজিরি কত আছে পাঁচশো টাকা আট ঘণ্টা কাজ না কি ছ ঘণ্টা কাজ ছশো টাকা হাজিরি খাওয়া দাওয়া কিছু আর খাওয়া দাওয়া কিছু থাকার জায়গা কিছু আচ্ছা থাকার থাকার কিছু আচ্ছা হুম আচ্ছা ওখানে ওখানে কি আছে পুরুলিয়ারটা ওখানে কি আচ্ছা আট ঘণ্টা কাজ সাতশো টাকা হাজিরি আছে আট ঘণ্টা কাজ সাতশো টাকা হাজিরি আছে আচ্ছা ঠিক আছে আর আর একটা কোথায় বলছিলে জলপাইগুড়ি ওটা ওটা কত ঘণ্টা কাজ কী টাকা আছে আট ঘণ্টা কাজ আর টাকা কত দেবে নশো টাকা দেবে আচ্ছা আর থাকা খাওয়া কিছু নিজের না তাহলে আমরা পুরুলিয়ায় কাজ করব তো সামনে হবে আর টাকাটাও ঠিক আছে ছ ঘণ্টায় ছশো টাকা ছ ঘণ্টায় ছশো টাকা অনেকটা টাকাটাও ইয়ে হবে তাহলে হ্যাঁ হ্যাঁ পুরুলিয়ার যার সাথে কথা বলেছ ওকেই বলো যে আসছি আমরা ঠিক আর কবে থেকে যেতে হবে জেনে নেবে ঠিক আছে হুম হুম